ফটোগ্রাফি থেকে যে সাধারণ ভুল এবং তাদের এড়ানোর কিছু উপায় আছে ছবির মধ্যে সব কিছু হঠাৎ করে অপ্রয়োজনীয়ভাবে সাদা বা কালো হয়ে যেতে পারে এর থেকে বাঁচতে সঠিক এক্সপোসার ব্যবহার করুন এক্সোপোসার দেখা যায় যে বাড়ানো কমানো যায় সেই এক্সপোজারটি ব্যবহার করুন ফটোগ্রাফির পূর্বাভাস নিয়ে কাজ করুন তাহলে সব থেকে ভালো হয় নিশ্চিত করুন যে আপনি কোনো ছবির মূল বিষয়টিকে সঠিকভাবে ফোকাসে আছে কি না যেমন কি আপনি যদি কোনো সমায় ফটো তুলতে যাবেন দেখবেন যে আশে পাশের নেচার আছে ওগুলোকে অনেক সময় ব্লার করতে হয় একটা মেন মানুষকে ফোকাসে রাখার জন্য তালে সেরমভাবে ফোকাসে সমস্যাটা দেখা যায় তাই ওটা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে হবে একটু ভালো ছবি তোলার জন্য যথাযথ ভালো নিস আলো নিশ্চিত করুন খুব বেশি আলোর বিস্তারিত ক্ষতি করতে পারে আবার কম হলে সেটা ছবিকে অস্পষ্টও করে দিতে পারে এরকম আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ব্লার ফটো পাওয়া যায় তাই এরকম সাধারণত সমস্যা দেখা যায় এবং ছবি আছে রঙিন ছবি থেকে সাদা কালো যদি ছবি করতে চান তালে আপনি ছবিটিতে ওপেন করুন একটি ফো মানে কোনো যে এখন সফটওয়্যার আচে যেমন ইনশর্ট আছে অ্যাডওবি ফটোগ্রাফার আছে সেই জাতীয় কোনো একটা সফটওয়্যার ওপেন করুন আপনি আরামসে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন রঙের ভারসাম্য বজায় রাখার জন্য সটিকভাবে সাদা বা কালো রঙ আলো নিশ্চিত করুন ক্যামেরাটার হোয়াইট ব্যালেন্স সঠিকভাবে সেট করুন তাহালে আশা করি ওইটা ঠিকঠাক পাবেন আর ফিল্টার বা তার সমস্যা যদি আপনি সন্মুখীন হও ফিল্টার হলো বেশিরভাগ যে ছবি বা ভিডিওতে প্রয়োগ করা হয় যেমন ব্লার তারপরে কালার টোন এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিল্টার ইউস করা হয় ফিল্টারগুলো ছবির থিম বা অনুভূতি পরিবর্তন করতে সহায়ক ফিল্টার ব্যবহার করলে ছবির স্টাইল বা মোড পরিবর্তন করতে পারেন যেমন ভিটিজেন লুক বা হাই কনট্রাস্ট অভাব এই সব জিনিস আপনারা এর মধ্যে করতে পারেন